ঝাড়গ্রাম জেলা খুব সুন্দর একটা জেলা যেখানে চারিদিকে জঙ্গলে ভর্তি যেখানকার গাছগুলোও দেখতে খুব সুন্দর এখানকার প্রকৃতিও খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা হলো আমাদের এই ঝাড়গ্রাম বনে আছে যেমন শাল গাছ আছে পিয়া শাল গাছ আছে কেত গাছ আছে এসব গাছগুলো ভর্তি চারদিকে সবুজ লাগে পুরো এখানে এমন এমন জায়গা আছে যেটা দেখতে খুবই সুন্দর যেমন সুবর্ণরেখা কাঁসাই দুলুং তারা ফেনী ইত্যাদি এগুলো এখানে পর্যটকরা আসে এখানে অনেক হোটেলও আছে যেখানে পর্যটকরা এসে থাকে থেকে এইগুলো ভ্রমণ করে তাছাড়াও আমাদের ঝাড়গ্রাম জেলার রাজবাড়ি রয়েছে তাছাড়া আছে পর্যটকদের আকর্ষণ রয়েছে যেমন জুলজিক্যাল পার্ক কনক দুর্গা মন্দির সাবিত্রী মন্দির রামগড় রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়ি ময়ূর ঝর্না সান সেট হাতিবাড়ির জঙ্গল তো এগুলো খুবই সুন্দর এখানে পর্যটকরা আসে দেখতে এবং এগুলো আমি মনে করি যে আমাদের এখানে পর্যটকরা এসে অবশ্যই এইগুলো যেন দেখে তাহলে তারা বুঝতে পারবে যে প্রকৃতি কতো সুন্দর হয় প্রকৃতিকে না ধ্বংস করলে প্রকৃতি কতো সুন্দর দেখতে হয় এবং প্রকৃতিকে উপভোগ করা অনুভূতিটা কতোটা সুন্দর হয়